পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত একটি জেলা হল পুরুলিয়া জেলা পুরুলিয়া খরাপ্রবণ হলেও তাই সবক্ষেত্রে সবধরনের চাষ পুরুলিয়া জেলায় কোনোমতেই সম্ভব নয় তবে পুরুলিয়া জেলার কিছু কিছু অঞ্চলে ধান আলু ও বিভিন্ন রকমের সবজি প্রভৃতি ফসল হয়ে থাকে তবে তা সাময়িক সময়ের জন্যই পুরুলিয়ায় খনিজ সম্পদের প্রাচুর্য থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেই খনিজ সম্পদ আবিষ্কার হয়ে ওঠেনি অর্থাৎ সেই খনিজ সম্পদ ভূস্বর্গ থেকে বার করে তোলা সম্ভব হয়নি শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে পিছিয়ে থাকার দরুন এই জেলায় সামগ্রিক উন্নতিও সেইভাবে লক্ষ্য করা যায়না তাই পুরুলিয়া জেলায় যোগাযোগ ব্যবস্থা ও পানীয় জলের ব্যবস্থা সেভাবে উন্নতিসাধন ঘটেনি ও আধুনিক মানের হয়ে ওঠেনি তাই এখানে শিল্প অন্যান্য শহরগুলির মত ডানা মেলে ওঠেনি বা বিস্তার লাভ করেনি বলেই বলা যায় তবুও পুরুলিয়াতে যে একদমই শিল্প নেই বা শিল্প গড়ে ওঠেনি এ কথা বলা যায়না পুরুলিয়ার কিছু কিছু অঞ্চলে শিল্প গড়ে উঠেছে যার মধ্যে পুরুলিয়ার টামনা অঞ্চলে রেশম শিল্প রঘুনাথপুরে তাঁত শিল্প ও লাক্ষা শিল্প ক্ষুদ্র ও মাঝারি শিল্প রূপে বিখ্যাত তাছাড়া হস্তশিল্পের ক্ষেত্রে ছৌ মুখোশ আজ বিশ্ববিখ্যাত জিও শিল্পের ক্ষেত্রে পুরুলিয়ায় সিমেন্ট স্পঞ্জ আয়রন ও লৌহ শিল্পগুলি গড়ে উঠেছে তাছাড়াও আধুনিক কালে রাজ্য সরকার জাতীয় সরকার ও জেলা প্রশাসনের কঠোর পরিশ্রম ও উদ্যোগে পুরুলিয়া এক পর্যটন কেন্দ্র রূপে পৃথিবীর দরবারে পৌঁছে যেতে সক্ষম হয়েছে ফলে পর্যটন শিল্প ব্যাপকভাবে পুরুলিয়ায় উন্নতিসাধন করেছে এরফলে শিল্পের মাধ্যমেও আজ পুরুলিয়াতে অনেক মানুষের জীবন ও জীবিকা নির্বাহ করতে সক্ষম হচ্ছে